বলছি ম্যাম আমি সুহানা বলছি হ্যাঁ ম্যাম ম্যাম সবে এই দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে ও তা ম্যাম বলছি আপনি আমাদের বাড়ি কবে আসবেন বলছি ম্যাম দু দিনের মধ্যে আসতে পারবেন না দু তিনদিনের মধ্যে আসলে ভালো হতো বলছি ম্যাম কেমন আছেন হ্যাঁ এই জন্য বলছি ম্যাম আপনি একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো আমার একটু সুবিধা হয়ে যেত পরীক্ষার প্রিপারেশনটা ভালো নেওয়া হয়ে যেত ম্যাম মাত্র দুটো করেছি পড়াশুনো ঠিকমতো হচ্ছে না ম্যাম আপনি যত তাড়াতাড়ি পারবেন আমাদের বাড়িতে আসবেন হ্যাঁ ম্যাম ভালো করে পড়েছি

হ্যাঁ ম্যাম ভালো আছি আপনি কেমন আছেন বাড়িতে সবাই ভালো আছে আপনার বাড়িতে আপনি একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি আসার জন্য আমার একটু ভালো হয় তো ম্যাম বলছি ঠিক আছে রাখছি হ্যাঁ হুম হ্যাঁ ম্যাম এই জন্য তোমাকে বলছি আপনাকে বলছি যে একটু তাড়াতাড়ি আসতে